আমি আমার বাড়ির অতিথিদের সাথে খুব সুন্দর ব্যবহার করি বা চেষ্টা করি তারা আসলে তাদের আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না হয় সেই চেষ্টা করি তাদেরকে ঘুরতে বেড়াতে নিয়ে যাই পাশে আমাদের বাগান আছে পার্ক আছে সেখানে বেড়াতে নিয়ে যাই খাবার দাবারেরও ব্যবস্থা করি দুপুরে সাদা ভাত ডাল শাকসবজি বিরিয়ানি চাটনি পা পাঁপড় পায়েস মিষ্টি দই এসব খাবার দিই তা তারা আমার খাবার খেয়ে তাদের খুবই ভালো লাগে সুস্বাদু লাগে এবং আবার আগামীদিনে আসার জন্য তারা চেষ্টা করে